পশ্চিমবঙ্গের প্রধান স্বাস্থ্য সেবা নীতি এবং প্রতিদান আইন যেগুলো রয়েছে আমি যেগুলি মনে করি যেমন পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল স্থাপনা এবং নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন দুহাজার সাত এই আইন ক্লিনিক তেমন আরও আছে হাসপাতাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার এবং আরও যেমন আছে অন্যান্য ক্লিনিক্যাল প্রতিষ্ঠানে নিবন্ধন ও নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল আইন উনিশশো একষট্টি এই আইন রাজ্যের চিকিৎসকদের নিবন্ধন ও নিয়ন্ত্রণ করে যেমন আরও যেমন ও রয়েছে যেমন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নীতি দুহাজার আট দুহাজার আট সালে যেমন হয়েছিল এই নীতি রাজ্যের স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য একটি রূপরেখা তৈরি করো যেমন রূপরেখা তৈরি হয়েছিল দুহাজার আট সালে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কার্ড নীতি তৈরি হয়েছিল দুহাজার সাত এই নীতি গরিব পরিবারগুলিকে এই নীতির কাজ ছিল অনেক দুহাজার সাত সালে যে নীতি তৈরি হয়েছিল যেমন স্বাস্থ্য কার্ড নীতি যেমন গরিব পরিবারে অনেক মানুষ স্বাস্থ্য সেবা কার্ড হয়েছিল যেমন অনেক গরিব ফ্যামিলি আছে যেগুলি পয়সা দিয়ে টাকা দিয়ে তারা ডাক্তার দেখাতে পারে না অনেক এক লাখ দেড় লাখ লাগবে তখন ওই স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে তারা ডাক্তার দেখিয়ে নিতে পারে কম টাকার মাধ্যমে দশ হাজার কুড়ি হাজার ছাড় পায় বা হাফ টাকা নেয় হাফ টাকা ছাড় দেয় এই স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে যদি এই কার্ডটা করা হয়